হুম হুম হুম বলুন হ্যাঁ বলুন বলুন বলুন হ্যাঁ পায়ের কন্ডিশন তো যা দেখা যাচ্ছে আপনি ওষুধটা কন্টিনিউ করছেন তো আচ্ছা আচ্ছা এখন এখন কী অবস্থা রয়েছে পাটা আচ্ছা তাহলে অপারেশনের কথা আপনাকে তাহলে অপারেশন করতে হবে আপনাকে ঠিক আছে পাটা অপারেশন করতে হবে আপনি এখন ওষুধটা খান ঠিক আছে যেটা দিয়েছি যে ওষুধটা দিয়েছি বা ওষুধ আমি চেঞ্জ করে দেব আমি আমার কাছে আসুন হ্যাঁ আমি ওষুধ চেঞ্জ করে দেব চেঞ্জ করার যদি দেখি যে না চেঞ্জ করে কিছু হচ্ছে না তাহলে আমি কিন্তু ভাবছি একটা ওটি করবো ঠিক আছে তা অপারেশন করব আমি আমি কিছু কিছুদিন বাইরে রয়েছি তা আমি দেখছি ওষুধটা চেঞ্জ করে কী ফল হয় ঠিক আছে চেঞ্জ করার পরে কী ফল হয় দেখি যদি না হয় তাহলে আমি খুব তাড়াতাড়ি আমি ভাবছি যে আপনার ওটিটা আমি করে ফেলব ঠিক আছে না না এখানে এটা কোনো এইটা কোনো ভয় পাওয়ার কোনো দরকার নেই এইটা কোনো ভয় পাওয়ার নেই দরকার নেই এটা আপনার মতো কন্ডিশন অনেকজনেরই হয়েছে ঠিক আছে তা সবই সবাই মোটামোটি এখন যা রেসপন্স পাওয়া যাচ্ছে মোটামুটি সবাই সুস্থ রয়েছে তা আমার মনে হয় যে কোনো অসুবিধা হবে না এটা মানে ঠিকই হয়ে যাবে এরপর অতটা মানে মনকে দুর্বলতা করবেন না যেরকম আছেন ওষুধটা খান ঠিক আছে ওষুধটাও কন্টিনিউ ব্যবহার করে যাবেন তাতে ভালো প্রতিক্রিয়া আপনি পাবেন আপনি দেখবেন আপনি একসময় আমার সাথে হেঁটে নিজে হেঁটে এসে আমার সাথে দেখা করে যাবেন আমি দু চার দিন আমি আমি একসময় আপনাকে ফোন করবো ঠিক আছে সেই সেই অনুযায়ী আপনি এসে ঠিক আছে সেই অনুযায়ী এসে আমি আপনার একটু একটু ফ্রি হই এখন এই কিছুদিন হল আমি একটু ব্যস্ত রয়েছি তা আপনাকে আমি ওই ওষুধটা খেয়ে যান তাতে যদি না কমে তাহলে হ্যাঁ আমি ওই ওই ডেটের মধ্যে ঠিক আছে আমি একটা ডেট বলবো ঠিক আছে ওই ডেটের মধ্যে আপনি এসে আমার চেম্বারে এসে দেখা করে যাবেন দেখা করে যাবেন তা আমি দেখব সেদিনকে পায়ের কন্ডিশনটা ঠিক আছে তা এই কন্ডিশন দেখার দেখার ফলে আমি আবার দেখি যদি ওষুধ চেঞ্জ করার যদি কোনো কারণ থাকে যদি চেঞ্জ করতে হয় বাধ্যতামূলক যে ওষুধ দিয়েছি আপনি তো খাচ্ছেন আবার যদি ওষুধ চেঞ্জ করার যদি কোনো কারণ থাকে তাহলে আমি কয়েকটা ওষুধ চেঞ্জ করে দিতে হবে

আচ্ছা ঠিক আছে হুম এটা এটা আমি আমি আমি তো এই কিছুদিন হল আমি আপনাকে এই কাজ এইটা বলেছি যে এই ব্যায়ামগুলো করছেন তার আগে তো আপনি তো কিছু করেননি এইটা তোমার দু এক মাস যাক ঠিক আছে এটা কন্টিনিউ করতে থাকেন আপনি মানে আজকে বললাম আর কালকে সুস্থ হয়ে যাবেন তা তো না আপনাকে কন্টিনিউ কন্টিনিউ এইভাবে চালিয়ে যেতে হবে ঠিক আছে এক দেড় মাস চালিয়ে যান তারপরে আমি তার ফলটা পাবেন যে না ডাক্তারবাবু কী বলল যে এটা ঠিক বলেছে কী ভুল বলেছে আপনি বুঝতে পারবেন আজকে বললেই তো আজকেই আপনার পাটা সুস্থ হয়ে যাবে না হ্যাঁ হ্যাঁ ওটা আপনি চালিয়ে যান বুঝতে পারলেন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ হ্যাঁ সেটার সেটার না হয় যেদিন আসবেন তার আগে কিছু কিছুক্ষণ আগে আমাকে ফোন করে দেবেন ফোন করবেন যে হ্যাঁ আমি বা তার আগের দিন ফোন করবেন যে যেদিন আসবেন তার আগের দিন আমাকে ফোন করবেন ঠিক আছে ঠিক আছে ঠিক আছে আমার পেশেন্ট আরও রয়েছে ঠিক আছে এখন আমি রাখছি ঠিক আছে ঠিক আছে আপনি কন্টিনিউ করুন হ্যাঁ হ্যাঁ হ্যাঁ